হ্যাঁ সরকারি বিভিন্ন প্রকল্প আছে যেরকম কন্যাশ্রী প্রকল্প তারপরে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পগুলো এখনো আছে কিন্তু এর সাথে সাথেও আরো আছে যেমন নতুন করে লক্ষ্মী ভাণ্ডার শুরু হয়েছে এছাড়াও বয়স্কদের জন্য একটা ভাতা দেওয়া হয় বেকারদের জন্য একটা ভাতা দেওয়া হয় তারপরে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিছু ভাতা দেওয়া হয় বিধবা মানুষদের জন্য ভাতা দেওয়া হয় এছাড়াও আরো রয়েছে খাদ্য যেমন সরকার থেকে বিনামূল্যে চাল গম দেওয়া হয় বরাদ্দ করা হয়েছে এরও পরিমাণ জঙ্গলমহলের জন্য বিশেষ করে তার পরিমাণটা অনেকটাই বেশি একেকটা মানুষ পিছু পনেরো কেজি চাল এবং পাঁচ কেজি গম বরাদ্দ করা হয়েছে এছাড়াও রয়েছে আরো অনেক প্রকল্প যেরকম মহাত্মা গান্ধী সড়ক যোজনা তারপরে একশো দিনের কাজ তারপরে ইন্দিরা আবাস যোজনা এই সমস্ত প্রকল্পগুলো মানুষের মধ্যে এখনো ছড়িয়ে দিচ্ছে এতে মানুষের উন্নতি হচ্ছে সরকারি দপ্তর থেকে এগুলো প্রদান করে